রান্নাঘর ও বাথরুমে ইঁদুর আরশোলা ইত্যাদির উপদ্রব যাতে না বাড়ে তার জন্য আমাকে প্রথমে রান্নাঘর এবং বাথরুম ফিনাইল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং কোথাও যাতে কোন বর্জ্য না জমে সেই দিকে নজর রাখতে হবে তাছাড়াও আরশোলার উপদ্রব কমানোর জন্য আমাকে চক ব্যবহার করতে হবে এবং ইঁদুরের উপদ্রব যাতে না বাড়ে তারজন্য ইঁদুর মারার বিষ ব্যবহার করতে হবে এবং বাড়ি বাথরুম সব খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে